শামকতলা আলিপুরদুয়ার কোচবিহার মাথাভাঙ্গা কালাকাটা ধুপগুড়ি কালচিনি হ্যামিলটন মাদারিঘাট বীরপড়া বারোবিশা কুমারগ্রাম টাটা নগর কোকড়াঝাড় শিমল টাপু বক্সির হাট সোনাপুর কচুগাঁও বঙ্গাইগাঁও গোসাইগাঁও গোয়ালপাড়া তেজপুর বড়পাট্টা রোড নগাও গোাহাটি রঙ্গিয়া ডিব্রুগড় শিলং চেরাপুঞ্জি গ্যাংটক দার্জিলিং মিরিক শিলিগুড়ি মাটিগারা মালদা কলকাতা বর্ধমান কৃষ্ণনগর ফুলিয়া বোলপুর শান্তিনিকেতন ব্যান্ড্রা কালীঘাট উড়িষ্যা কটক ভুবনেশ্বর দিল্লি বম্বে কনাকুমারি অন্ধ্রপ্রদেশ পঞ্জাব নেপাল ভুটান সাউথ ইন্ডিয়া ব্যাঙ্গালোর চেন্নাই জাপানি হলদিবাড়ি মরিচ বাড়ি খোল্টা সোনাপুর শিমুল সাত সাতরাগাছি হ্যাঁ সাউথ কোরিয়া